আমি একজন বাইক রাইডার এবং আমি বিভিন্ন জায়গায় বাইক রাইডিং করে থাকি এবং তার মধ্যে সেরা এক্সপেরিয়েন্সটি হলো আমি লাদাখে ঘুরতে গিয়েছিলাম এবং তার থেকে বড় কথা আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার একটা আলাদা এক্সপেরিয়েন্স থাকে এবং সেখানে ঘুরতে গিয়ে তাদের র্যান্ডম মানুষের ব্যবহার তাদের কালচার তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমার খুব ভালো লেগেছিল এবং সেখানটাই বিভিন্ন ধরনের জায়গা আমার খুব ভালো লেগেছিল পাহাড়ি এলাকায় এবং সেখানে আমরা এক এক এক দিন স্টে করেছিলাম নাইট স্টে করেছিলাম এবং সেখানে আমরা বনফায়ার জ্বালিয়েছিলাম এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন বিভিন্ন ধরনের গেম খেলেছিলাম এবং বন্ধুদের সাথে খুবই মজা করেছিলাম এবং সেখানে এই র্যান্ডম মানুষের একটা বাইক রাইডারের প্রতি যে ভালোবাসা সেটি অত্যন্ত খুবই ভালো এবং সেখানে বিভিন্ন ধরনের কালচার আমার খুব ভালো লেগেছিল এবং সেখানে আমাদের বন্ধুদের মধ্যে একজন এক্সট্রা তেল নিয়ে যেতে ভুলে গিয়েছিল এবং সেখানে একটা র্যান্ডম মানুষ আমাদের খুবই সাহায্য করেছিল এবং আমাদের একটি বন্ধু হেলমেট আ নিয়ে আসতে ভুলে গিয়েছিল এবং সেখানে একটা র্যান্ডম মানুষ তাকে খুবই হেল্পফুলভাবে সাহায্য করেছিল এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমাদের খুব ভালো লেগেছিল এবং সেখানটার আবহাওয়া খুবই সুন্দর সেখানে ঘুরতে যাওয়া আমার পক্ষে একটা অ্যাডভেঞ্চার মতো লেগেছিল